হ্যাঁ স্টেমের সাহায্যে আমাদের এলাকায় বা পূর্ব মেদিনীপুরে এ যে স্বাস্থ্য সেবা কেমন তা আমি বর্ণনা করতে চলেছি যেমন সেটি হচ্ছে যেমন স্টেম মানে সব রকমের সরকারি সুবিধা যেমন আমাদের এখানে অ্যাম্বুলেন্সের মতো সুবিধা দেওয়া হয় অ্যাম্বুলেন্স ডিজিটাল কার্ডের সুবিধা যেমন কোনো ডিজিটাল রেশন কার্ড থাকলে সেগুলো দিয়ে সেগুলোর মাধ্যমে চিকিৎসা হয় এবং স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এখন চিকিৎসা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এখন চিকিৎসা হয় এবং তারপর কোনো রোগী যেমন আগে টাকার অভাবে কোনো হাসপাতালে দেখাতে পারত না এবং সাধারণভাবে ওষুধ খেয়ে থাকত কিন্তু এখন স্বাস্থ্য সাথী কার্ডের জন্য যেই সব সুবিধাগুলি পাচ্ছে তা মানুষ সহজে হাসপাতালে কোনো বড় অপারেশন করতে গেলে স্বাস্থ্য সাথী কার্ড তাদের গুরুত্বপূর্ণ কাজে লাগছে এবং অ্যাম্বুলেন্স যে সব গ্রামে গ্রাম থেকে শহর অনেক দূরে বা হাসপাতাল থেকে যাদের ঘর অনেক দূরে তারা অ্যাম্বুলেন্সের মাধ্যমে অ্যাম্বুলেন্সে একটা মাত্র ফোন করার সঙ্গে সঙ্গে তারা তাদের ঘরে গিয়ে পৌঁছে যায় অ্যাম্বুলেন্স এবং তারা তারপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আসতে পারে এবং স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে পারে এইগুলো হচ্ছে স্টেম এ সাহায্যে আমার পূর্ব মেদিনীপুর এলাকায় আমাদের স্বাস্থ্য সেবা দেওয়া হয়